হ্যাঁ বলুন হুম হ্যাঁ স্বরূপ দাদা বলছেন বলছি দাদা আপনি যে জল দিয়ে গেছেন সেই জল আমি খেতে পারছি না নোংরা জল ভালো না গন্ধ মতো তো কীরকম জল দিয়ে গেছেন আমি হাবিবা হাবিবা পুরকাইত

হ্যাঁ আমার জলটা এবারে খারাপ এসেছে একদম খেতে পাচ্ছি না

আচ্ছা কিন্তু রিপোর্ট আমাদের এখানে জল এসেছে নোংরা জল খেতে পারছি না একদম কী বলবো আপনি না দেখলে বুঝতে পারবেন না আমরা এক দু ড্রাম নিয়েছিলাম

আচ্ছা ঠিক আছে ঠিক আছে

খুব তাড়াতাড়ি নিয়ে আসবেন খাবার অসুবিধা হচ্ছে জল প্রত্যেকটা কাজে অসুবিধা হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যে রাখলাম